বাঙালিদের ধর্মীয় উৎসব বলতে আমরা যেটাকে সবথেকে বড়ো উৎসব বলে মনে করি সেটা হচ্ছে দুর্গা পূজা তার আগে আমরা অনেক প্রস্তুতি নিয়ে ইয়ে করি যেরকম ধরুন ঘর পরিষ্কার করা একটা বার্ষিক উৎসব ভারতের লোকজন আসবে ঘর পরিষ্কার করা ঘরটাকে মনের মতন করে সাজানো মানে বাইরে থেকে কুটুম আসবে মামার বাড়ির মামা আসবে মামিরা আসবে একসঙ্গে এক আনন্দ ফুর্তি করা আরও নানান কাজ থাকে যে রকম ধরুন পুজো হচ্ছে অষ্টমীর দিনকে সবাই একসঙ্গে সারা সকাল থেকে সকাল সকাল স্নান টান করে একসঙ্গে পুষ্পাঞ্জলি দিতে যওয়া তারপরে বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরতে যাওয়া আড্ডা দেওয়া আরও অনেক বিশাল মজা হয় এবারে বাড়িতে নানান রকমের মানে যখন কুটুম ফুটুম আসে তখন তাদের সঙ্গে একটু আনন্দ ভর্তি করা কুটুম আসবে নতুন দুর্গাাপুজোর সময় আমাদের নতুন জামা কাপড় কিনতে কেনা এই সেই নানান আনন্দ থাকে রান্না করা নানান রকমের খাবার যেরম ধরুন অষ্টমীর দিনকে লুচি তরকারি আলু রদম এইসব নানান ভালো খাবার হচ্ছে ঘরে একসঙ্গে বসে সবাই খেলাম পরিবারের সবাই একসঙ্গে আনন্দ করলাম ঘুরতে গেলাম সে এক তখন খুবই মজা হয় আমাদের নতুন পোশাক আশাক কিনলাম ঘুরতে গেলাম পরে বাড়ির লোকদের সঙ্গে বন্ধুদের সঙ্গে মনের মানুষের সঙ্গে একটু ঘুরতে ঘুরতে গেলাম আনন্দ করলাম মন ভালো থাকে সব মানে উৎসব মানেই একটা বাঙালিদের আনন্দের জিনিস উৎসাহের জিনিস ওতে আমরা চাই যেন আরও ভালো করে উৎসবটা হোক আমরা আরও আনন্দ আনন্দ করতে পারি এই হচ্ছে একটা মানে আমাদের ধর্মীয় অনুষ্ঠান আমরা এইভাবেই পালন করি অ্যাকচুয়ালি যেরকম ধরো বাড়িতে নানান কুটুম আসছে কুটুম নানান লোককে জানতে পারছি তারা কেমন আছে ভালোই আছে থাকছে কি ভালো সেরকম একসঙ্গে বসে খেলাম একটা আনন্দ করলাম একটা স্মৃতি মানে বাঙালিদের একটা উৎসব মানে একটা মনের স্মৃতি ও এই স্মৃতিগুলো আবার কোনো দিন ফিরে পাবো না যেরকম একটা আনন্দ করলে আমি বাড়ির লোকেদের সঙ্গে তারপর যখন আমরা বড়ো হয়ে গিয়ে কাজ বাজার দিকে চলে যাব তখন এই কথাগুলো আমাদের মনে পড়বে আমরা তখন এই কথাগুলো ভালোভাবে থাকব তখন এই কথাগুলো আমাদের মনে থাকবে এইগুলো একটা স্মৃতি যে আমরা বাড়ির লোকেদের সঙ্গে আনন্দ করেছি আর বাঙালিদের ধর্মীয় উৎসব দুর্গা পুজো মানে আপনারাও বুঝতে পারছেন খুবই মজার জিনিস আপনারাও যেহেতু আপনারাও এই সব উৎস উৎসবে মজা করেন বুঝতেই পারছেন কী কী করতে হয় রান্না থেকে শুরু করে ঘর সাজানো একসঙ্গে খাওয়া দাওয়া বন্ধুবান্ধবের সঙ্গে ঘোরা পরিবারের লোকদের সঙ্গে এই নতুন নতুন জায়গায় ঘুরতে যাওয়া নতুন নতুন জায়গায় ঠাকুর দেখা আনন্দ আনন্দ করা ইত্যাদি আপনারা বুঝতেই পারবেন